পশ্চিমবঙ্গের জনপ্রিয় কমেডি ক্লাব বা স্ট্যান্ড আপ কমেডি প্রদর্শনী হলগুলির মধ্যে অন্যতম হল ক্যালকাটা কমেডি কোম্পানি টপক্যাট রিটায়ার্ড কমেডি ক্লাব হ্যাপি ক্লাব কলকাতা কমেডিয়ানস এছাড়াও আরও অনেকগুলো কমেডি ক্লাব রয়েছে পশ্চিমবঙ্গের কয়েকজন জনপ্রিয় স্ট্যান্ড আপ কমেডিয়ান হলেন অয়ন চ্যাটার্জী যশরূপ দে রাজ বাগাড়িয়া রোহিত মিশ্র প্রমুখ এনাদের প্রদর্শনীর সময় এগারোটা থেকে বারোটার মধ্যে হয়ে থাকে তাছাড়া হয় যখন বিভিন্ন প্রদর্শনীর সময় তাদের আলাদা আলাদা থাকে সেই অনুযায়ী তারা প্রদর্শনী করে থাকে